আপ আমাদের ধর্মীয় রীতি নীতি সম্পর্কিত গান আছে আমরা হিন্দু হিন্দুদের সম্পর্কিত গান সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময়কে কীর্তন করি গান করি এবং আমরা কীর্তন শুনতে যাই অনেক সময়তো বই পড়ে অনেক কিছু শোনা সম্ভব হয়ে উঠতে পারেনি ওইজন্য কীর্তন শুনে বুঝতে পারি সাংসারিক নিয়মাবলী কেমন কোথায় কি করতে হয় কোথায় কোন ঠাকুরের পাশে কোন ঠাকুর রাখতে হয় তুলসী তলায় কি করতে হয় এসব কীর্তন করে আমরা কীর্তন শুনে অনেককিছু জানতে পারি বই পরে যা সম্ভব হয়নি সংসারের নানারকম কাজ সব ছেলেমেয়েদের যত্ন করা এসব সময় দিতে পারিনি সৌজন্য প্রদীপকারের কীর্তন হয় অনেক সময় শুনতে যাই সেখানে কীর্তন শুনে দেখি সব কিছু অনেক কিছু সাংসারিক নিয়ম বুঝতে পারি